প্রথম কথা হচ্ছে আমরা হিন্দুরা যে কোনো প্রার্থনা পুজোতে খুবই বিশ্বাসী কারণ আমাদের যে ভগবান বিষ্ণুই হোক বা সেটা শিব হোক বা সেটা মা দুর্গা বা মা কালীই হোক আমরা আমাদের মনের প্রার্থনা মনের ভক্তির সাহায্যে আমরা তাদেরকে ডাকতে পারি বা আমরা তাদেরকে আরাধনা করতে পারি এবং প্রার্থনা ও পুজো সম্পর্কে আমি যদি বলি যে প্রার্থনা হচ্ছে যে আমরা সেখানে নিজে মনের ভাবনা মনের চিন্তাকে সবকিছু সাথে রেখে তাকে স্মরণ করা এবং তাদেরকে ডাকা ভক্তি মনে তো এটা হচ্ছে প্রার্থনা কারণ প্রার্থনার মধ্যে হচ্ছে দেখি যে ভগবানকে বিভিন্ন মন্ত্র পাঠ করে ভগবানকে মন থেকে যে দেখা ভগবানকে ভগবানের সাথে যে মন থেকে যে কথা বলা সেটা আমরা প্রার্থনার সাহায্যে করতে পারি এবং প্রার্থনার সময় সব সময় হাত জোর করে ভগবানের প্রতি যেন নিজেকে এটাই ভেবে নিতে হয় যে কি যে আমার সামনে সে ভগবান আছে যাকে আমরা ভালোবাসি এবং তাকে সামনে রেখে তাকে হাত জোর করে এরকমভাবে মন মনের মধ্যে সব কিছু ভেবে তাকে তার মনের নিজের যে যত দুঃখ কষ্ট তাকে সব সময় বলতে হয় এতে কি হয় না নিজের মন একটু শান্তিতে থাকে এবং ঠিক সেটার কোনো না কোনো সমস্যার সমাধান ঠিক বেরোবে যেটা নিয়ে সে ভুগছে এবং পুজো হচ্ছে কি না পুজো হচ্ছে যে ভগবানকে পুজো করা হচ্ছে মানে হচ্ছে যে তাকে সেখানে ডাকা হচ্ছে মানে সেখানে ফুল চন্দন ধূপ ধুনো সবকিছু দিয়ে তাকে আরাধনা করে তাকে আমরা ডাকছি তো প্রার্থনা হচ্ছে যেখানে কোনো ফুল পুজো সেরকম কিছু লাগছে না ওখানে জাস্ট আপনি মনে করে বসবেন তাকে স্মরণ করবেন এবং সে সেই হিসেবে আমাদেরকে দেখা দেবে কিন্তু পুজো হচ্ছে কি না সেখানে ফুল চন্দন ধূপ ধুনো সব কিছু নিয়ে বসতে হয় এবং বসে নিয়ে তাকে আলাদা করে পুজো করতে হয় তো এই হচ্ছে যে কি যে প্রার্থনা এবং পুজোর মধ্যে একটা সম্পর্ক এবং আমার কাছে আমার কাছে প্রার্থনা এবং পুজো বলতে প্রার্থনার অনুভূতিটাই অনেক রকমের বেশী কারণ প্রার্থনা বেশী করলে ভগবানকে সেখানে কোনো কিছু ধূপ ধুনো লাগছে না ওখানে শুধু নিজের মন থেকে তাকে স্মরণ করে তাকে ডাকা হচ্ছে যার ফলে ভগবান আমাদের কিছু না কিছু দর্শন দেবেই